পশ্চিমবঙ্গে শিক্ষাকেন্দ্রে কাজ করার মূল সুযোগগুলি হলো প্রতিটি গ্রামে অঞ্চলে এই শিশুদের জন্য ও আইস আঙ্গনবাড়ি স্কুল করানো হয়েছে সেখানে শিশুরা সাহায্য পায় এবং প্রাইভেট টিউশান ও কোচিং ও ক্লাস করা হয় এবং এখানে প্রাথমিক বিদ্যালয়ও আছে এবং এবং সেখানে অসুবিধাগুলি হলো এখানে সেই রকম বেতন দেওয়া হতো না তাদের যেভাবে তারা পড়াতো সারা দিন ছে বাচ্চাদের উপর পো টাইম দিত সেই পরিমাণে তাদের বেতন হতো না